ভারতের স্বাস্থ্য ব্যবস্থা ভালো কি কোনো রোগীকে নিয়ে গেলে ওনারা তাড়াতাড়ি ভর্তি নিয়ে নেন নার্স বা ডাক্তাররা সঙ্গে সঙ্গে চিকিৎসা করেন স্যালাইন বা রক্ত দেওয়ার হলে তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন তবে কিছু কিছু স্বাস্থ্যকেন্দ্র আছে যেগুলোতে রোগীকে নিয়ে গেলে প্রথমত ভর্তি নিতে চায় না যথেষ্ট পরিমাণে ওষুধ বা স্যালাইন থাকে না এবং বেডের ব্যবস্থাও থাকে না মেঝেতে শুইয়ে রাখা হয় তা না হলে অন্যত্র স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়